মনে করি যে সংবাদ মাধ্যমগুলি গ্রামীণ এলাকায় সব কিছুই তুলে ধরে না গ্রামের বহু ঘটনা যা তাদের গোচরে আসে না এই সমস্ত বিষয়গুলি নিয়ে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে চাপা পড়ে যাওয়া ঘটনাগুলো যাতে পুনরায় সংবাদ মাধ্যমে দেওয়া যায় এদের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো সংবাদ মাধ্যমগুলিতে আসে না তার মধ্যে বলতে গেলে যেমন সাম্প্রদায়িক দাঙ্গা রাজনৈতিক হিংসা ঘটে চলা দিনান্তর অ্যাক্সিডেন্ট এছাড়া বহু ঘটনা সম্প্রতি অনেক আগে থেকেই ঘটে যাচ্ছে কিন্তু গ্রামীণ এলাকায় যাতায়াতের সুব্যবস্থা না থাকায় সংবাদ মাধ্যম এলাকায় যথাসময়ে পৌঁছাতে পারে না যেগুলি সংবাদ মাধ্যমে আমদের কাছে

সমস্যাগুলো দেখা কিন্তু তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে উঠতে পারি না সংবাদ মাধ্যমের সঙ্গে আমাদের কোনোরূপ কথা হয় না